মানুষের প্রাচীনতম অর্থনৈতিক কার্যকলাপের মধ্যেও কৃষি অন্যতম সাধারণভাবে ভূমি চাষের মাধ্যমে ফসল উৎপাদনকে কৃষি বলা হলেও প্রকৃত অর্থে কৃষির সংজ্ঞা আরও অনেক ব্যাপক সময়ের বিবর্তনে কৃষিরও ব্যাপক পরিবর্তন ঘটেছে বর্তমানে কৃষি বলতে ভূমি কর্ষণের মাধ্যমে ফসল আবেদন আশেপাশে গবাদি পশু প্রতিপালন হাঁস মুরগি মৎস ও মৌমাছির প্রতিপালন এবং চাষাবাদের উদ্দেশ্য খামার প্রতিষ্ঠা বনসৃজন ইত্যাদিকে কৃষিকাজ বলে বিবেচিত হয়ে থাকে পৃথিবীর বহু দেশে আধুনিক যুগও প্রত্যক্ষভাবে কর্মসংস্থান অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির ওপর নির্ভরশীল